উত্তর চব্বিশ পরগনা জেলার প্রধান বিনোদনমূলক কার্যকলাপ এবং বিনোদনের বিকল্প হলো ও এখানে পার্ক বা খেলা এখানে পার্ক রয়েছে যে বিনোদনমূলক জিনিস সেটা হলো পার্ক যেখানে এ মানুষ গিয়ে তাদের সময় সময় কাটাতে পারে এ বা তাদের অবসর সময়ে গিয়ে তারা সেখানে এ বসে গল্প করতে পারে আড্ডা দিতে পারে এ এখানে সেটা তার কার্যকলাপ রয়েছে এ এর বি তাছাড়াও এখানে খেলাধুলার সুবিধা রয়েছে এ খেলাধুলার জন্য বড়ো মাঠ রয়েছে যেখানে গিয়ে এ বাচ্চাদের এরম বাচ্চারা খেলতে পারে এবং মা বাচ্চারা এবং বড়োরা সবাই গিয়ে সেখানে খেলতে পারে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় ওই ক মাঝে ম মাঝে মধ্যে কোনো কিছু হোক অনুষ্ঠান বা কোনো পুজো হলেই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেটার মধ্যে এ দিয়ে এখানে মানুষের এখানকার মানুষেরা আরো বেশি উৎসাহিত হয়েছে হ্যাঁ আমার কাছে আমা আমার কাছাকাছি অনেক খেলার সিনেমা থিয়েটার বা খেলার মাঠ রয়েছে যেখানে যেখানে আমি ই মাঝে মধ্যে যাই যেমন দেশবন্ধু পার্ক বা দেশবন্ধু পার্ক এখানে এ গিয়ে আমি মাঝে মধ্যে গিয়ে সময় কাটাই এবং শর্মা সিনেমা হল হল এখানে গিয়ে এখানে নানা রকম পর্দার ছবি দেখা যায় আয় এখানে আমরা বাড়ির সবাই মিলে গিয়ে এ সিনেমা দেখতে যাই এবং ন্যাংলা পার্ক রয়েছে যেখানে এ যেখানে ঢুকতে গেলে টাকা লাগে এ এখানে কোনো কিছুটাই কিন্তু বিনামূল্যে নয় নয় এখানে সরকারি পরিষেবা হলেও এখানে কিন্তু টাকা দিয়ে সব সব জাগা ঢুকতে হয় কিন্তু খেলার মাঠে ঢুকার জন্য কোনো টাকা লাগে না সেখানে আমরা বিনামূল্যে প্রবেশ করতে পারি